হ্যাঁ আমি এই ক দিন আগে চব্বিশ তারিখে একটা ফিজ ডেলিভারি হয়েছিল আমার বাড়িতে তা সেই ফিজটা দেখছি যে দরজাটা ঠিকঠাক লাগানো যাচ্ছে না সেই জন্য আমি কমপ্লেন করছি যে ফিজটা যাতে রিটার্ন করা যায় সেই ব্যবস্থা করুন কারণ ফিজটা দেখে দামী লাগছে আমার মনে হচ্ছে না কি ভালো কী প্রবলেম হচ্ছে বলতে আমার যে ফিজটা আপনি ডেলিভারি দিয়েছেন সেই ফ্রিজে প্রথমে আমি আনবক্স করি জিনিসটাকে তারপর যখন দেখছি যে ফ্রিজটা দেখছি যে ডোরটা ঠিকঠাক কাজ করছে না ডোরটা একটু ড্যামেজ আছে কয়েকটা স্ক্রু একটু ঢিলা আছে কাজ করছে না তো সেই জন্য আমি ওটা রিটার্ন করতে চাই রিটার্ন করে নেট থেকে অর্ডার দিয়ে দেবো তারপর সেটা নেবো এটা ভাবছি হ্যাঁ বলুন হ্যাঁ কিন্তু বুঝতে পারছি কিন্তু আমি দেখলাম আমি ঠিকভাবেই লাগাচ্ছি ধাক্কা দিচ্ছি না কেমন ইজিলি ভাবে এমনি টাচ করলে হালকা করলেই হয়ে যায় কিন্তু এটা হচ্ছে না এটা দেখছি বারবার খুলে যাচ্ছে ঠিকঠাকভাবে লাগানো যাচ্ছে না তো সেই জন্য আমি ভাবছি যে এটা খারাপ তো রিটার্ন করে দিতে আবার ভালো ভালো আবার আমি পরে নিয়ে নিতাম নিয়ে চেঞ্জ করে আমি নিয়ে নিতাম সেই জন্য বলছিলাম আর কি আর কোনো প্রবলেম বলতে সেরকম কোনো প্রবলেম দেখা দিচ্ছে না তবে ফিজটা মানে একটু কিছুক্ষণ ঠান্ডা থাকছে তারপরে দেখছি যে যে ফিজটা অফ হয়ে যাচ্ছে অন থাকছে না বেশিক্ষণ মানে মাঝেমাঝে দেখছি এমনি এমনিই অফ হয়ে যাচ্ছে আচ্ছা স্যার তাহলে আমি ওটা রিটার্ন করতে চাই তাহলে রিটার্ন করার জন্য কী করতে হবে আমাকে আচ্ছা ম্যাম আচ্ছা স্যার ঠিক আছে আমি এইভাবে রিটার্ন করে নেবো আচ্ছা স্যার রাখছি